হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার হ্যাঁ বলছি আমার না খুবই শরীরটা অসুস্থ লাগছে জ্বর আসছে জ্বর আসছে রোদে বেরোলে বেশিক্ষণ ঘুরতে পারছি না রোদে কাজ করতে পারছি না তো কী হয়েছে একটু বলতে পারবেন ব্লাড টেস্ট আমি এখানে করতে দিয়েছি আমাদের এদিকে তা এখনও রিপোর্ট দেয়নি আজকে রিপোর্ট বললো বিকেলবেলাতে দেবে ঠিক আছে তা আমি যদি আপনাকে বলি মানে আমি যদি আপনাকে দেখতে চাই তো কোথায় যাব ঘোষ বাগানের কোথায়

আচ্ছা তা কোন কোন দিন বসেন আপনি আচ্ছা কোন টাইমে বসেন যদি একটু বলেন আচ্ছা তা নামটা কি আগে থেকে লেখানো যাবে আচ্ছা ঠিক আছে তা নামটা কখন লেখাতে যাব আজকে গেলে হবে আচ্ছা ঠিক আছে আর বলছি আপনার ফিজটা কত আচ্ছা তা আর আপনি যদি বলেন যে ধরুন ব্লাড টেস্ট আবার যদি করতে হয় তা আপনার কী কোথাও চেনা আছে আচ্ছা আচ্ছা আর বলছি মেডিসিন কি আপনাদের ওখান থেকেই পেয়ে যাব না আমাকে বাইরে থেকে কিনতে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রাখছি হ্যাঁ